গ্রাম অঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সরকার অনেক কিছুই করেছে যেমন গ্রাম অঞ্চলে স্কুল তৈরি করে দিয়েছে সেই স্কুলে বিনা পয়সায় বা বিনামূল্যে শিক্ষাও দেওয়া হয় এই অনেক কিছুই করেছে এবং সেখানে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছে যাতে সেখানে খাদ্য বিনামূল্যে খাদ্য পাওয়া যায় এইট ক্লাস অবধি কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে স্কুলে পাঠানো হয় না ছেলে মেয়েদের তার কারণ আমি অবশ্যই বলতে পারি কি গ্রাম অঞ্চলে এরকমও মানুষজন আছে যারা ঠিক মতো দুবেলা খেতে পায় না তারা পয়সা বা অর্থের দিক থেকে খুবই অসহায় সেই জন্য তারা স্কুলে যেতে পারে না সরকারি স্কুল হলেও সেখানে টাকা নেওয়াও হয় এ পরীক্ষার ফিস এরকম ফিস হিসেবে এরকম অনেক ধরনের ফিস নেওয়া হয় হয়তো বছরে সাত আটবার এরকম টুকটাক ফিস নেওয়াও হয় সাতশো আটশো একশো দুশো তিনশো চারশো এরকম করে নেওয়া হয় কিন্তু তারা দুবেলা যদি সেই পরিবার দুবেলায় ঠিক মতো খেতে পায় না তারা কীভাবে ওই টাকাটা দিবে তাদের কাছে এক টাকা সমান তাদের কাছে হাজার টাকা কিন্তু তারা তালে ওই টাকাটা কীভাবে দেবে সেই জন্য তারা দিতে পারবে না বলেই তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলেও পড়াতে পারে না তারা ঠিক মতো খেতেই পারছে না তাহলে কীভাবে পড়াবে এই জন্য কিছু ছেলে মেয়েদের ইস্কুলে পাঠানো হয় না তাদের বাবা মা পাঠায় না তারা পয়সা পয়সা কড়ি নেই বলে